বাড়িতে রান্না করার জন্য অনেক কিছুই আছে অ্যালুমিনিয়ামের মানে অনেকগুলো ইয়ে আছে বাসন যার মধ্যে ভাত মানে ভালো রান্না করা হয় তারপরে কুকার আছে যেন তাড়াতাড়ি মানে ডালটা হওয়ার জন্য তাড়াতাড়ি যেন খাবারটা রান্না হয় তার জন্য কুকার রয়েছে অনেকগুলো চামচও আছে খাবার দাবার মানে বের করে দাওয়ার জন্য আর এমনিতে রান্না করার তো চামচ ব্যবহার হয়ই আর তারপরে রুটি সেঁকার জন্য তাওয়া আছে পরোটা তারপর রুটি এগুলো সমস্ত কিছু করা হয় তার মধ্যে আর তো দু রকমের কড়াই আছে একটাতে মানে যদি তরকারি করা হয় তাহলে তরকারি হয় একটাতে মানে লুচি ছ্যাঁকার জন্য একটা কড়াই আছে আরও অনেক কিছু মানে পাত্র আছে রান্না করার জন্যে যেগুলো মানে লাগে ডাল তরকারি এগুলো বের করার জন্যও অনেকগুলো চামচ রয়েছে আর তারপরে জল খাওয়ার জন্য গ্লাস এগুলো তো থাকেই আর কিছু নেই সেরকম মানে এইগুলোই লাগে রান্না করার সময়ে